ভারতের যে কোনো বাড়িতে খাবার রান্নার জন্য গ্যাস সিলিন্ডার সব থেকে বেশি ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডারগুলি এলপিজি গ্যাস দিয়ে ভরা থাকে যা খুব সহজে দাহ্য সুতরাং আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সময় আপনাকে কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে সব সময় এমন এলপিজি সিলিন্ডার ব্যবহার করুন যার মধ্যে আইএসআই চিহ্ন রয়েছে অবশ্যই আসল ডিলারের কাছ থেকে গ্যাস সিলিন্ডার কিনুন

এবং সঠিক ভেন্টিলেশন যুক্ত এলাকায় রাখুন নিশ্চিত করুন যেন গ্যাস সিলিন্ডারের কাছাকাছি কোনো দাহ্য উপদান এবং জ্বালানি যেমন কেরোসিন না থাকে যার ফলে বিস্ফোরণ হতে পারে গ্যাস সিলিন্ডারে সংযুক্ত করার জন্য সার্ভিস ম্যান বা হ্যাঁ ডেলিভারি ম্যানের সাহায্য নিন যাতে এটি যত্ন সহকারে এবং সঠিকভাবে ফিট করা হয় দুর্ঘটনবশত লিকেজ প্রতিরোধ করার জন্য সব সময় গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করে রাখুন ব্যবহার করার পর এবং যদি কোনো গ্যাস লিক করা গন্ধ পান তাহলে সমস্ত স্টোভের নব বন্ধ করে দিন গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার কারণে কোনো দুর্ঘটনা এড়াতে আপনার রান্নাঘরে এবং আপনার গ্যাস সিলিন্ডার রাখার রুমে গ্যাস ডিটেকশন ইনস্টল করুন